খেলাধুলার মাধ্যমে গ্রামীণ মানুষজন অনেক উপকৃত হয়েছে যেমন খেলাধুলা করে ফুটবল ক্রিকেট নানান যাবতীয় খেলাধুলা করে যেমন বড়ো বড়ো ক্লাবে চান্স পেয়েছে নিজের একটা পরিচয় হয়েছে তার বাবার পরিচয়ে আর বাঁচতে হয় না এবং উপকৃত হয়েছে তারা যতো উঁচু পর্যায়ে যায় ততো টাকাটা বেশি পায় টাকাটা বেশি পাওয়ার ফলে তারা ঘরের গো গ্রামীণ এলাকার মানুষজন খুব গরীব হয় তারা ঘরের কিছু করতে পারে ঘরের যতো সমস্যা আছে সব সমাধান করতে পারে এবং সে উঁচু পর্যায়ে যেতে গেলে এবং খেলে খেলে উঁচু পর্যায়ে গেলে তিনি উঁচু পর্যায়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে গেলে অনেকগুলো সার্টিফিকেট পাওয়ার পর যেমন জেলার বা রাজ্যের এরকম সার্টিফিকেটগুলা থাকলে সে একটা নির্দিষ্ট সরকারি চাকরি পায় সেই সরকারি চাকরি পাওয়ার ফলে সে যে টাকাটা ইনকাম করে সেই টাকাটা দিয়ে তার সংসার চলে বা সংসারে যতো যাবতীয় সমস্যা আছে সব সমাধান করে